দৌড়ে তো আমি খুব ভালো উপকার পেয়েছি কারণ আমি আগে জানতাম না আমার শরীরে না সবসময় একটা কষ্ট থাকত আমি খিটখিটেও হয়ে গিয়েছিলাম কেন না হাত পা ঝিনঝিন করত অনেক ডাক্তার বাক্টার দেখিয়েছি প্রচুর শুধু ওষুধই খেয়ে গিয়েছি কিন্তু দেখলাম যে হচ্ছে না তার পরে এক ডাক্তার উনি দেখে বললেন যে আপনি ব্যায়াম করুন তার সাথে একটু দৌড়ান আমার পারও একটু সমস্যা আছে তা ডাক্তার বলল ওইটা নিয়ে চিন্তা করতে হবে না আপনি একটু দৌড়ন দিয়ে আস্তে প্রথমে আস্তে আস্তে করে করে তার পরে একটু বাড়াতে হবে আস্তে আস্তে সেটা মানে প্র্যাকটিস হয়ে যাবে হ্যাঁ তার পরে যখন আমি ওটা শুরু করলাম তা আমি বেশি দূর তো যেতে পারতাম না কেন সংসারে প্রচুর চাপ কাজ করতে হয় আমাকে ওই বাড়ির পাশে একটা মাঠ মতো আছে ওই ওটাকেই শুধু আমি পাক দিতাম দেখলাম ওটা করার পরে মানে মাস খানেকের পরে দেখলাম যে আমার অনেকটা আমি নিজে থেকেও বুঝতে পারলাম যে অনেকটা পরিবর্তন হয়েছে মানে শরীরটা বেশ ঝরঝরে লাগত কাজে একটা এনার্জি এসে গিয়েছে অতটা আর ভুগতে হতো না তার পরে তো আমার প্রচণ্ড গ্যাসেরও অসুবিধা হতো পেটে গ্যাস হতে হতো সেগুলো দেখলাম আমার আস্তে আস্তে অনেকটাই দূর হয়ে গিয়েছে মানে আমি তখন ওষুধ খাওয়া আমার অনেক কমে গেল এখন ওটাকে আমি রেগুলারলি চালিয়ে যাই